আমার গ্রামে যেহেতু এখানটা গ্রাম্য এলাকা এখানে ধান আলু এবং একটু সামনে গেলেই খনিজ তেলের ব্যবসা আছে এই গ্রামে ধান আলুর ব্যবসাই বেশি হয় এখানে দুবার ধান চাষ হয় এবং আলু চাষও হয় এই আলু চাষ একবার হয় এবং খুব ভালোভাবেই হয় এই আলু ব্যবসা তাছাড়াও আমাদের সামনে দীঘা সেখান থেকে মাছ এনে মাছ সরবরাহ ব্যবস্থা ভালো থাকায় মাছের ব্যবসাও এখানে প্রচুর পরিমাণে হয় এতে বোঝা বলা যায় যে মাছ সামুদ্রিক মাছের দাম বিশেষ করে অনেক কম বরং দেশি মাছের দাম খুব বেশি হয় তবুও মানুষ সামুদ্রিক মাছটা খেয়েই অভ্যস্ত হয়ে গেছে এবং এখানকার মানুষেরা সামুদ্রিক মাছটাকেই পছন্দ করে তাই আমাদের গ্রামের ব্যবসার মধ্যে মাছ আলু এবং ধানই প্রধান